হ্যাঁ বলুন আমার সাইকেল দোকানটা ধরুন নেওদার মোড়ে নতুন সাইকেল বলতে বিভিন্ন সাইজের সাই সাইকেল আছে প্রচুর সাইকেল আছে আপনি এসে দেখে নিতে পারেন হ্যাঁ হ্যাঁ হারকিউলিস হ্যাঁ হ্যাঁ না না মোটরগুলো আপনাকে লাগিয়ে নিতে হবে ও মোটর লাগানো আমার দোকানে নেই আপনি দোকান থেকে নিয়ে যারা ওই মোটরগুলো লাগাচ্ছে ওদের কাছে গিয়ে লাগাতে হবে ধরুন দাম চব্বিশশো পঁচিশশো

সাইকেল আপনি এলে আপনার সামনে সাইকেল ফিটিং করে দেওয়া হবে হ্যাঁ মোটর শুনুন না আপনি যদি মোটরে ওটা তো এক্সট্রা পয়সা দিতে হবে মোটর লাগাতে গেলে মোটরের পয়সা দিলে আপনাকে মোটরও লাগিয়ে দেবো ব্যাটারি শুনুন শুনুন ওটা ব্যাটারির দোকান থেকে নিতে হবে ওটা প্রায় বাইশো টাকা মতো পড়ে যাবে আমার তো সাইকেলটার দাম হয়ে আসছে চব্বিশশো হ্যাঁ তার পরে আপনার মোটরটা আছে ওটা মোটর দোকান থেকে জানতে হবে কত পড়বে না পড়বে আর ব্যাটারির দোকান থেকে ওটা ব্যাটারিটা ওরা কীরকম ওরা একটা রেট ওদের আছে ধরুন চব্বিশশো টাকার মতে ব্যাটারিটা পড়ে যাবে ঠিক আছে